ভারতের স্বাস্থ্যসেবা মোটামুটি ভালো হলেও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ রাতে বা কখনও যদি হঠাৎ কোনও এমার্জেন্সি বা এমার্জেন্সি কেস হয় তখন বা অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন জায়গায় যদি কোনও এমার্জেন্সি সিচুয়েশন ঘটে থাকে তখন অ্যাম্বুলেন্স বা হসপিটাল থেকে আসতে রাস্তা বা সড়ক খুবই খারাপ হওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে বা আসতে খুবই দেরি হয়ে যায় বা সেইরকম টাইমে অনেক ব্লিডিং বা অ্যাক্সিডেন্ট হলে ব্লিডিং বা অনেক অনেকটা ক্ষতি হয়ে যায় আরও খুব তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালেতে পৌঁছে পৌঁছানোর সুযোগ হয়ে ওঠে না তো রাস্তার খারাপের জন্য বা দূরের জন্য গ্রাম থেকে অনেকটা দূরের জন্য হসপিটাল বা শহরের দূরবর্তী হওয়ার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ থেকে আমাদের সম্মুখীন হতে হয়